বাংলা ভাষার কথা যদি বলতেই হয় তাহলে কিন্তু প্রথমেই বলতে হয় যে বাংলা ভাষা কিন্তু একটি সুমধুর ভাষা যা মানুষের শুনতে কিন্তু ভীষণ ভালোবাসে এবং যারা বলতে পারেন তাদের কাছে তো কোনো কিছু বলারই নেই বাংলা ভাষা বলতে হলে কিন্তু অন্যান্য ভাষায় আর কথা বলতে ইচ্ছা করেনা প্রথমত বাঙালিদের আর বাংলা ভাষার যদি অন্য অন্য বৈশিষ্ট্যর কথা বলতে চান তো বাংলা ভাষার কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে বাংলা ভাষায় যে কথা বলি তার যে আদি অর্থ তা কিন্তু আমাদের প্রাপ্ত সংস্কৃত ভাষা থেকে সংস্কৃত কিন্তু একটি বেশ অর্থপূর্ণ ভাষা যা কিন্তু প্রত্যেকটি ভাষার বা প্রত্যেকটি শব্দের যে অর্থ তা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করা রয়েছে বাংলা ভাষাকে দেশ এবং বিদেশে একটি অ্যাওয়ার্ড প্রাপ্ত করা হয়েছে যা সুমধুর ভাষা নামে খ্যাত বাংলা ভাষার আকর্ষণীয় দিক যদি আপনি বলেন তাহলে প্রথমেই বলতে হয় বাংলা ভাষায় মানুষরা যে কথা বলে তা কিন্তু বিশেষ বৈশিষ্ট্যের দিক থেকে বলতে গেলে তা কিন্তু শুনতে ভীষণ ভালো লাগে এবং বাংলা ভাষা অপরকে বোঝাতেও কিন্তু বেশ সহজ আমরা বাংলা ভাষায় যারা কথা বলে থাকি তারা এবং যারা বাংলা ভাষায় কথা বলতে পারেন না তাদের কাছ থেকে কিন্তু আমরা শিখেছি তোমাদের কথা বলাগুলো কিন্তু ভীষণ সুন্দর আমারও বলতে ইচ্ছে করে কিন্তু আমরা বলতে পারিনা আমাকে শিখিয়ে দেবেন আমি এমন অনেক মানুষের সম্মুখীন কিন্তু হয়েছি আমি তাদেরকে বলেছি যে হ্যাঁ সময় সুযোগ হলে আমি আপনাকে বাংলা শিখিয়ে দেবো তারা কিন্তু বাংলাতে কথা বলতে বেশ আগ্রহী আমি খুব গর্ব বোধ করি যে আমি একজন বাঙালি যে বাংলা ভাষাতে কথা বলতে পারি এবং আমার জন্ম কিন্তু পশ্চিমবঙ্গে হয়েছে